আমাদের বাড়িতে অনেকে আস এসেছে সামনে একটা রেস্টুরেন্ট আছে সেখানে খেতে যাবো ভেবেছি সেখানে খেতে যেয়ে চাউমিন এগ রোল চিকেন পকোড়া কাটলেট সব খাবো সেখানে সবের সাথে সস দেওয়া যাবে কি